কী ব্যাপার কেমন আছো আচ্ছা হ্যাঁ ছুটি ভালোই কাটছে তো ভাবছি ঘুরতে যাবো কিন্তু ট্রেনের যা অবস্থা জানোই তো ছুটির দিনে তো আরও বেশি ভিড় হয় হ্যাঁ বিশেষ করে লেডিজ ট্রেনগুলো আমি হ্যাঁ আমি তো যখন যাই লেডিজে করেই যাই অফিসে এলেও তো আসি লেডিজে করে বাবা ওদের যা গালাগালি আর যা ভাষা ওরা যেন ওদের ওরা যেন কিনে রেখেছে আর জেনারেলে উঠলে ওরাও তো বলে উল্টোপাল্টা যে কেন লেডিজ থাকতে এখানে কেন এসেছো সব দিকে জ্বালা এই এক সমস্যা আবার আমি যতদূর শুনেছি ওই দিকের লাইনগুলো কলকাতা থেকে ওই যে ডায়মন্ড হারবার ক্যানিং মগরাহাট আরও নাকি ভিড় হয় আমাদের এখানকার থেকে আরও বেশি ভিড় হয় হ্যাঁ ওই বিশেষ করে লেডিজ কামরার রিপোর্টগুলো তো সব জায়গায় শোনা যায় যে এত ভিড় যে ছুটির দিন একটু ঘুরতে যাবো না ওদের তো কোনো ছুটি নেই ওরা তো সব সময় আসছে যাচ্ছে আর যা মুখের খি

এত ভিড় হয় এত গালাগালি যে ছুটির দিনে একটু ঘুরতে যাবো বাড়িতে সবাইকে নিয়ে না তারও উপায় নেই হ্যাঁ সেই তো যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু ট্রেনের ভিড়ের কথা শুনে আমার মা বলছে যা ভিড় যাবি কোথায় মা এই বয়েসে বলছে অত ভিড় আমি সামলাতে পারবো না হ্যাঁ তো দেখি পার্সোনাল গাড়ি টাড়ি ভাড়া করব না হয় একটা সময় তুমিও যাবে হ্যাঁ না এই ট্রেনে হবে না বাড়িতে এই সব মা কাকিমাদের নিয়ে ট্রেনে করে সম্ভব নয় হ্যাঁ ঠিক আছে তাহলে আলোচনা করবেন হ্যাঁ অফিসে যাবো অফিসে গিয়ে একটু ফাঁকা টাইম পেলে আলোচনা হবে ঠিক আছে হ্যাঁ